অবশ্যই গ্রামের মুদি দোকানের বর্ণনা দিতে পারবো তার কারণ আমাদের ছোটো থেকে বড়ো হয়ে ওঠাই গ্রামে এবং ছোটোর থেকেই আমরা গ্রামের মুদির দোকানে যাই চাল ডাল এবং মাসে নানা রকম যেই জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসপত্রগুলো আমরা সেখান থেকেই নিই প্রথমে আগে ছিলো গ্রামে মাটির বাড়িতে মুদিখানা বসতো এবং বাড়ির মধ্যেই বাড়ির মধ্যেই মুদিখানা যিনি খুলতেন তিনি মুদিখানা সেখানেই খুলতেন বাড়ির মধ্যেই এবং কাকু যখন বসতেন তখন ধরুন কাকু লুঙ্গি পরে বসে আছেন তারপর খালি গায়ে থাকতেন এটাই এটাই আমাদের এখানের সংস্কৃতি মানে গ্রামে এলে আপনারা এটাই দেখতে পাবেন এবং আমার আমি তো ছোটোবেলার থেকেই ভীষণ ধার করি ধার করি মানে ধার করি মানে এই কাকু চেনে যেহেতু মানে কাকু আমাদেরকে ধরুন ছোটোবেলার থেকে চেনে বাবাকে চেনে আমাকে দেখলেই প্রথমত পয়সা তো নিতোই না দুটো তিনটে চকলেট দিয়ে দিতো এবং চকলেটের দাম তো নেবেই না এবং যেই জিনিস ধরুন চাল ডাল আলু সবজি যাই নিতে যাই মানে যা যা মাসিক দ্রব্য লাগে তেল মশলা এই এইগুলো ধরুন হাতে টাকা নেই গেলাম কাকুর দোকানে ম্যাগি কিনতে এবং কাকুকে বললাম কাকু ম্যাগি দাও কাকু ম্যাগি দিলো এবং আমাকে আর কিছু বলতে হলো না কাকু ওটা জানেই যে বাবা পরে দিয়ে দেবে এরকম ধারের ব্যাপারটা এরকম না দাম কষাকষি আর মুদির দোকানে কী করবো এখানে তো সবই যেরম ফিক্সড দাম সেরমভাবেই থাকে এখানে তো আমি কষা দাম দর করে কিছু করতে পারবো না